বলছি আমি কিশোর দাস বলছি বলছি আমি তো শুনে আপনার কাছে ফোন করলাম পো ইয়ে করলাম যে আপ আপনি নাকি সবজি বিক্রি করেন ঠিক আছে তো আমার আমি এখানে সবজি না না না হ্যাঁ আমার তো আমি তো কিনবো সেই জন্যে তো ফোন আমি বুঝতে পারছি সেই ফোনটা করা বিষয়টা হচ্ছে ওই আমার কিছু সবজি লাগবে ঠিক আছে তো আমি এখানে সবজির ব্যবসাটা করি আমার ফাস সকালে আমার এখানে সবজিটা লাগে তো সবজি আনতে গেলে আপনার ওখানে যেতে হবে আমাকে সন্ধ্যের দিকে আর কি আমি ওখান থেকে আমি তাহলে রাত্রিবেলা আমি সবজিটা নিয়ে এসে আমি এখানে ভোরেরবেলা আমার সবজিটা বিক্রি করতে পারবো তো সবজিটা ওখানে এই ও কী কী সবজি পাওয়া যায় একটু যদি বলেন তাহলে সুবিধা হয় আমার হ্যাঁ না আমার এই শীতের সময় এখন লাগবে শীতকালের সব শীত শীতকালে যে সব সবজিগুলো পাওয়া যায় না ওই এই ফুলকপি আছে বাঁধাকপি আছে আপনার ইয়ে শী আমার আমার প্রায় সব রকম ধরে প্রায় সাত আট কুইন্টাল লাগবে আমি আপনি যেভাবে বলবেন আমি ক্যাশে বললে ক্যাশে দেবো কিন্তু এর মার অনলাইন বললে অনলাইন দেবো যেটা বলবেন সেভাবেই আমি দেবো কোনো অসুবিধা নেই টাকার বিষয় কোনো চাপ নিতে হবে না

না না আমি বাকি নেবো না আমি ক্যাশেই নেবো আমি ও বাকি নেবো না কিন্তু একটুখানি বাকি ক্যাশে যেহেতু নেবো তখন একটু দাম টামগুলো একটু ধরে দেবেন ঠিক করে দেবেন হ্যাঁ তাহলে সুবিধা হয় আমার কিনতে হুম না আমি বলতে চাইছি যেটা যে সবজির সারের বিষয়টা হচ্ছে সার যেন তেমনভাবে ইয়ে করলে হবে না এখানে সবজি সারের ইয়ে নিতে চায় না অ্যাঁ তো যতোটা কী সব এই জৈব সারের মহ জৈব সারের মাধ্যমেই তো আপনার ওই চাষটা হয় নাকি

টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি সবজিটা একটু ঠিকঠাক করে আমাকে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে